আমাদের রাজ্যের মানুষরা বিভিন্ন ঐতিহাসিক স্থানে ভ্রমণে যায় তার মধ্যে হলো হাওড়া ব্রিজ আগে আমূলে তৈরি হয়েছে সেইখানে অনেক কিছু দেখার আছে এছাড়াও মুর্শিদাবাদ হাজাদুয়ারি হাজারটা দুয়ার আছে মুর্শিদাবাদে আজকে রাজারা বানিয়েছিল এখানে অনেক লোক দেখতে আসে এখানে অনেক জায়গা আছে দেখার মতো এইখানে এছাড়া বিষ্ণুপুরে টেরাকোটা জিনিস পাওয়া যায় তাজমহল আছে আগেকার রাজাদের বাড়ি নিজেদের ইংরেজের কামান সব কিছু পাওয়া যায় এখানে প্রচুর ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে আসে